পোলট্রি সাধারণভাবে পোলট্রি মানে চাষ করা হয় বা রোগ ব্যাধি কীভাবে হবে না সেই কারণে অসুস্থ না হয়ে পড়ে সেই কারণে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে রোগ কীভাবে দ্রুত রাখতে হবে মানে রোগ বলতে কী যেমন পোলট্রি ঘরে এলো ঘরে পোলট্রি পোলট্রি আসার আগে একটা গ্যাস মারে গ্যাসটা মারলে কী বলুন তো অন্য আবহাওয়াগুলো ওর কাছাকাছি আসে না আর এবারে গ্যাস মেরে দিয়ে গেলে যখন পোলট্রি আসে বুটিং করে ছানা ছড়িয়ে দিয়ে ওর ভেতরে মানে পাশে একটা জল গুলে যেমন ওই দিয়ে বা ফলমূল দিয়ে একটা ওষুধগুলো হয় পা চুপিয়ে চুপিয়ে ভেতরে ঢুকতে হয় ঢুকলে আর পোল্ট্রিটার কোনো সমস্যা হয় না মানে রোগ ব্যাধিও আসে না ওগুলো পাঁচ মিনিটে ঢুকতে থাকলেও ওষুধগুলো ঠিক নিয়মে নিয়মে চালাতে হবে বা ওষুধগুলো ঠিক টাইমে টাইমে খাওয়াতে হবে বা দেখতে হবে আর মানে সবাই ক্ষেত্রে সবসময় ওকে নজর রাখতে হবে মাঝে মাঝে গিয়ে মানে আধ ঘণ্টা এক ঘণ্টা পরপর তেলে দিতে হবে যে পাখিটা ঢাল খেয়ে পড়ছে বা কিছু হয়েছে তখন ওটাকে ডাক্তারবাবু আসলে কেটে দেখে যে এই সমস্যা হয়েছে বা এই রোগ হয়েছে তখন সঙ্গে সঙ্গে ওই ওষুধটা চালানো হয় বা উনি লিখে দেয় ক্যানিং থেকে আনানো হয় এইভাবে ডাক্তারখানা থেকে ওষুধগুলো আনানো হয় এনে খাওয়ালে আর রোগ ব্যাধি হবে না মানে এইভাবে একটা যখন দেখ হয় প্রবলেম দেখা দিল আবার দশটা আর দেখা দেবে না ওষুধটা খাওয়ানোর পরে ঠিক হয়ে যায় এইভাবে অসুস্থ হয়ে পড়ে না মানে সুরক্ষিত ও ভালো থাকে মানে অযত্ন হয় না যত্নই থাকতে থাকে এইভাবে পোলট্রিগুলো যত্ন করতে হয় ওষুধগুলো ঠিক নিয়মে যদি না খাওয়াতে পেরেছে রোগ হবে বা অসুস্থ হয়ে পড়বে আর যদি ঠিকমতো আপনি পালন করতে পারেন তাহলে আর অসুস্থ হবে না যেমন এই নিয়মগুলো বললাম এইভাবে নিয়ম পালন করলে ঠিক আছে আর যদি মনে করেন আমি পোলট্রি যে অযত্ন করব তারই আপনার পোলট্রির রোগ আসতে থাকবে পয়সা পাবে না বা বডি দেবে না মুরগি মরালিটি হয়ে যাবে এইভাবে মরালিটি হতে থাকে হতে থাকতে থাকতে যখন বেশি মরালিটি হয়ে যায় তখন ডাক্তার বকাবকি করলে তখন পোলট্রি তুলে নেয় আর পয়সাও দেয় না বা কিছু